এশিয়া পৃথিবীর সবচেয়ে বড়ো ও সবচেয়ে জনবহুল মহাদেশ প্রাথমিকভাবে পূর্ব ও উত্তর গোলার্ধে অবস্থিত এটি ভূপৃষ্ঠের এইট পয়েন্ট সেভেন শতাংশ ও স্থলভাগের থার্টি শতাংশ অংশ জুড়ে অবস্থিত আনুমানিক চারশো তিরিশ বেশি মানুষ বসবাস করেন অধিকাংশ বিশ্বের মতো আধুনিক যুগ এশিয়া বৃদ্ধির হার উচ্চ উদাহরণস্বরূপ বিংশ শতাব্দীর সময় এশিয় জনসংখ্যা প্রায় চারগুণ বেড়ে গেছে বিশ্ব জনসংখ্যার মত এশিয়া সীমানা সাংস্কৃতিকভাবে নির্ধারিত হয় যেহেতু ইউরোপ সাথে এর কোন সস্পৃষ্টতা ভৌগলিক বিচ্ছিন্নতা নেই যা এক অবিছিন্ন ভূখণ্ডের গঠন যাকে একসঙ্গে এশিয়া বলা হয় এশিয়া মহা সবচেয়ে সাধারণভাবে সীমানা হল সুয়েজ খাল ইয়ারানা নদী এবং ইউরাল পর্বতমালার পূর্বে এবং ককেশাস পর্বতমালা এটি পূর্ব দিকে প্রশান্ত মহাসাগর দক্ষিণ ভারত মহাসাগর ও এবং উত্তর মহাসাগর দ্বারা বেষ্টিত ইউরাল পর্বতমালা ইউরাল নদী কাস্পিয়ান সাগর কৃষ্ণসাগর এবং ভূমধ্যসাগর দ্বারা এশিয়া ও ইউরোপ মহাদেশ দুটি পরস্পর খাল এশিয়া মহাদেশকে আফ্রিকা থেকে বিচ্ছিন্ন করেছে এবং উত্তর পূর্ব অবস্থিত সংকীর্ণ বেরিং প্রণালী একে উত্তর আমেরিকা মহাদেশ থেকে পৃথক করেছে উল্লেখ বেরিং প্রণালীর একদিকে অবস্থান করেছে এই এশিয়া মহাদেশের অন্তর্গত রাশিয়ার উলেনা এবং অপর পাশে উত্তর আমেরিকা মহাদেশের অন্তর্গত মার্কিন যুক্তরাষ্ট্র আলাস্কা